হ্যাঁ বাইকের বাইক মানতে একটা মেশিন মেশিনের জন্য যত্ন নিতেই হবে হ্যাঁ তো বাইকটা গিয়ে নিয়মিত পরিষ্কার করতে হবে ধুলো বালি জমে যায় একটু রেখে দিলে তেল ময়লা দূর করতে হবে জল দিয়ে পরিষ্কার করতে হবে হুম চেনগুলো গিয়ারগুলো ভালো করে পরিষ্কার করে লুব্রিকেট দিতে হবে টায়ারে যে চাপটা থাকে বাতাস বাতাসের চাপ থাকে সেই চাপটা কী করতে হবে যে আমাকে চেক করতে হবে কারণ চায় টায়ারের চাপ যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রেও প্রবলেম হঠাৎ টায়ার ফেটে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে টায়ার যদি খারাপ থাকে সেই টায়ারটা সময় মতো পরীক্ষা মানে পরিবর্তন করতে হবে তারপর ব্রেক পরীক্ষা ব্রেক প্যাড যেটা আছে তার কার্যকাররিতা আমরা দেখি ওই জন্য সার্ভিসিংয়ে যাই সেখানেই সব করে দেয় ইঞ্জিন অয়েল পরিবর্তন এটা সবচেয়ে দরকারি প্রতি তিন মাস বা ছ মাস অন্তরন্ত ইঞ্জিন অয়েল অয়েল ফিল্টার তারপর গ্যাস ফিল্টার এয়ার ফিল্টারগুলো যেগুলো হয় সেগুলো যত্ন নিতে হয় প্রয়োজন পরিষ্কার করতে হয় যদি খুব খারাপ হয়ে য পরিবর্তনই করে দিতে হয় হুম গিয়ার চেঞ্জ তো লুব্রিকেন্ট করতেই হবে ওটা মোটামুটি দশ পনেরো দিনে একবার তো লুব্রিকেন্ট দিতেই হবে নাহলে গাড়ি ঠিক ঠাক থাকে না হ্যাঁ সিট হ্যাঁ কী বলে সিট টিট এগুলো সব খুটিয়ে খাটিয়ে পরিষ্কার করতে হয় টুই কী বলে লাইট টাইট এগুলো সবই দেখতে হবে হ্যাঁ লং রুটের মধ্যে অবশ্যই লং রুটে বাইক চালা ছোটোখাটো জায়গাগায় যদি আমনি গাড়ি চালিয়ে যাই তেমন ক্লান্তি হাব আসে না কিন্তু লং রুটে রাস্তায় যেমন ধরুন বাই বাইক বাইক নিয়ে যখন ঘুরতে বেরোয় আমার বন্ধুরা কোনো একটা স্থানে যাওয়ায় তো সেক্ষেত্রে টানা এক ঘণ্টা দু ঘণ্টা চালানোর পর ক্লান্তি তো আসে ওই জন্য আমরা একটু থেমে চা টা খাই একটু বাইকটাকেও রেস্ট দেওয়া হয় লং তো দরকারই কারণ একটা না চার পাঁচ ঘন্টা বাইক চালানো সম্ভব না চোখের চোখের একটা ইলিউশন তৈরি হতে পারে হাত পা ব্যথা হতে পারে বিশেষ করে হাতের আঙ্গুল আর পায়ের পাটা বারবার ব্রেক আর এক্সিলারটার দিতে দিতে সেটা খুব মানে ব্যথা হয়ে যায় তাই আমার মতে যে ঘণ্টা খানিক বাইক চালানোর পর ঘণ্টা দুয়েক বা ঘন ম্যাক্সিমাম ঘণ্টা দুয়েক পর বাইক বা বাইক এবং শরীরকে রেস্ট দেওয়া উচিত হ্যাঁ নাহলে ক্লান্তি চলে আসবে বেশিক্ষণ বাইক চালানো যাবে না আধ ঘণ্টা রেস্ট নিলাম বাইকটাও ঠান্ডা হয়ে গেলার প্রয়ো বাইকের তেল টেল চেক করে নিলাম হুম তো লং রুটে যাওয়ার সময় দেখতে হয় যে সব কিছু আছে কি না এয়ার প্রেশার ঠিক আছে কি না ব্রেক ট্রেক ব্রেক প্যাডটা ঠিক হচ্ছে না মিররটা ঠিক আছে না হর্ন টর্ন কারণ লং রুটে হাইওয়েতে যেতে হয় হাইওয়ের মধ্যে পিছন থেকে গাড়ি আসছে সামনে থেকে বাইক গাড়ি আসে হর্নটা ঠিক ঠাক চলছে কি না এয়ার প্রসারটা দেখলাম ঠিক ঠাক আছে কি না প্রয়োজন হলে মাঝ রাস্তায় যদি এমন লুটে যাচ্ছি যে পেট্রোল পাম্প নেয় প্রয়োজনে ক হছে পেট্রোল নিতে হয় পেট্রোল এক্সট্রা পেট্রোল ড্রামে করে নিয়ে নেওয়া উচিত হ্যাঁ তারপর টায়া র যাতে ফুটো টুটো হয়ে মানে কোনোভাবে ফুটো হয় সেটা ঠিক করার ব্যবস্থা করো যন্ত্রপাতি তারপর হাওয়া ভরার যন্ত্রপাতি যদি সম্ভব হয় ছোটোখাটো মেশিন এখনকার পাওয়া যায় সেটা নিয়ে নিয়ে নিয়ে নিয়ে যাওয়া উচিত সঙ্গে জামা কাপড়টাও একদম বাইক চালানোর জন্য প্রপার হেলমেট জুতো জুতোটা নিন জুতো পরে হেলমেট পরে বাইক চালানো খুবই দরকারি সেটা তো সব মজার জামা কাপড়টাও যদি আমরা ঠিক ঠাক পরি তাহলে যে ট্র্যাপটা হয় এয়ার ট্র্যাপটা সেটাও কম হবে তো এইগুলো সতর্কতা বাইক চালানোর জন্য অনেকটা